নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্য তাদের দক্ষতা আরও বাড়াবার জন্য কোনো টিপস হ্যাঁ রয়েছে এই আমরা যে কোনো বনে জঙ্গলে বেরোলে কিন্তু আমরা নতুন নতুন পাখি দেখতেই পাই তো সেই পাখিটাকে দেখে যে সেই পাখিটা আমরা কাছকে সেই পাখিটার কাছকে যেতে হবে কাছকে গিয়ে এ সেটার সমন্ধে দেখতে হবে সেই পাখিটা কী রকম তার গায়ের রঙ কী রকম বা তার সমস তার শরীরের কালার কী রকম তার ডাক কী রকম সব কিছুটাই কিন্তু পর্যবেক্ষণ করতে হবে সেটা কিন্তু তার কাছে গিয়ে করতে হবে সেই পাখিটাকে দেখে কোন ধরে করতে হবে তবে সেটাকে বন্দী করে রাখা চলবে না সে পাখি সব সময় মুক্ত খোলা আকাশে পাখিকে উড়তে দিতে হবে তো এইভাবে তাকে দেখে তার যে কী নাম তার কী নাম বা সেটা বন বনের কাউকে জিজ্ঞাসা করা বা তার ব্যাপারে এই সব খবর নেওয়া সব কিছুটাই কিন্তু আমাদেরকে করতে হবে খুব ভালোভাবে